গ্রাম অঞ্চলে সরকারি শাসনের প্রভাব রয়েছে এই কারণ বিভিন্ন হতে পারে যে অপরাধ এবং সামাজিক অসুবিধা রাজনৈতিক অসুবিধা হতে পারে বা স্বাস্থ্য অবক্ষয় পরিবেশের বিভিন্ন সমস্যা স্বাস্থ্য জনসেবাও দেখা যায় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কারণগুলো এইরকমই হয় যদি বলি যে বলতেই হয় যে গ্রামের মানুষজন কিছুটা হলেও কম শিক্ষিত শহরের মানুষের তুলনায় এর ফলে এই শিক্ষার যেহেতু হারটা কম গ্রামের মানুষের মধ্যে সেক্ষেত্রে ওই শিক্ষার জন্য বেশিরভাগ মানুষের মধ্যেই অনেকরকম বৈষম্য দেখা যায় যে এরা রাজনীতি করতেছে শহরের মানুষ কোনও দিন লড়াই করে না রাজনীতি করে কিন্তু এই যে লড়াইগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক লড়াইগুলো কি করে গ্রামের মানুষরা নিজেদের মধ্যে পারিবারিক হিংসাকেও রাজনীতিতে নিয়ে চলে যায় দিয়ে মারপিট করতে থাকে নিজেদের মধ্যে এর ফলে কি হয় রক্তপাত হয় হানাহানি হয় এছাড়াও অনেকে মারাও যায় কারোর হাত পা ভাঙে বিভিন্ন রকম সমস্যা হয় এই শিক্ষাটা যদি ঠিক থাকতো গ্রামে তাহলে এ সমস্যা হতো না এই এইগুলো হচ্ছে রাজনীতির বিভিন্ন রকম অস্থিরতা থাকে এছাড়াও সামাজিক বিভিন্ন অস্থিরতা দেখা যায় তারা পারিবারিক সমস্যা তারা ওইসব জায়গায় নিয়ে চলে এলো ওখানে এই গ্রামাঞ্চলে মানুষ এই জন্য সরকারের এগুলো ঢুকতে পারছে না কারোর কোনও অসুবিধা হয়েছে তাকে গিয়ে বললো বলে দিল পুরো রাজনীতি থেকে যে তোমাকে বাড়ি থেকে বেরোনো যাবে না বিভিন্ন রকম সমস্যা কারোর শরীর খারাপ হচ্ছে তাকে ওই রাজনীতির জন্য তারা কি করছে বলছে তোমার বাড়িতে বাইরে গিয়ে চিকিৎসা করানো যাবে না বিভিন্ন রকম সমস্যা ওই জন্য গ্রামঞ্চলের এইসব এইসব হওয়ারগুলি কারণ এইগুলি